হ্যালো হ্যালো স্যার আমি উত্তর চব্বিশ পরগনা বনগাঁর বাসিন্দা আমি স্যার হ্যাঁ স্যার আমি কলকাতা যাবো ওই জন্যই ট্রেনের টিকিট বুক করবো আর কী তো এই ধরুন আগামী দু দিনের মধ্যে এক থেকে দু দিন আজকে তো ধরুন কিসের জন্য স্যার ও আচ্ছা মানে এই এই আগামী দু দিনের মধ্যে আমি কোনও টিকিট পাবো না আচ্ছা পরের ওই দু দিনের পর যদি আমি যাই কোনও টিকিট পেতে পারি তো দু দিন মানে ওই দু দিনের পর মানে আগামী দু দিনের পর যদি যাই দু দিনের পর মানে আজকে তো ধরুন ন তারিখ বারো তারিখ করে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে সোমবার সোমবার ঠিক আছে আপনি সোমবার নয়তো মঙ্গলবার আমার একটা সোমবার হয়তো মঙ্গ নয়তো মঙ্গলবার যেকোনও দিন আমার একটা টিকিট বুক করে দেবেন তাহলে আচ্ছা আমি বলছি ওই দিন একদম কনফার্ম পাবোই তো আমি বলছি ওই সোমবার বা মঙ্গলবার একদম কনফার্ম পাবোই তো মানে ট্রেন ওই দিন একদম কনফার্ম চলবেই তো আচ্ছা স্যার ঠিক আছে